মাননীয় মহাশয় আমি আপনার রেস্তোরাঁ থেকে আমার রাতের খাবার হিসেবে দুটি পিৎজা ও দুটি বার্গার এবং দুপ্লেট চিকেন অর্ডার করেছি এবং আমি এর সাথে আরও বেশ কিছু পানীয় অর্ডার করতে চাই ঠান্ডা পানীয় আপনার কাছে কী যেগুলি আছে সেগুলির বিবরণ সম্বন্ধে আমি খোঁজ নিতে চাই এছাড়াও ভালো কোনো ককটেল বা মকটেল বা কোনো জুস যদি থাকে সেগুলির বিবরণ অনুগ্রহ করে আমাকে পাঠান এবং কী কী ভালো রয়েছে বা সকলের খাবার মতো যে সকল পানীয় রয়েছে সেগুলির বিবরণ আমাকে দয়া করে পাঠাবেন